সাধারণত পোলট্রি ব্যবসা তিন রকমের হয়ে থাকে একটা মুরগি ডেয়ারি মুরগির পোল্ট্রি থাকে আর একটা ডেয়ারি ফার্ম থাকে এবং আরেকটি ছাগলের ফার্ম থাকে আমি সাধারণত মুরগির পোলট্রি নিয়ে দু এক কথাই বলতে চাই মুরগির যে পোলট্রি আছে সেই পোলট্রির ধরুন মেন যে ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে যদি আমরা ঠিকঠাকভাবে মেন্টেন করি তাহলে মুরগির রোগ প্রতিরোধ প্রায় হয়ই না আর মুরগির রোগ প্রতিরোধ না হলে মর্টালিটিও কমে যাবে এবং মুরগির মর্টালিটি মানে হল মৃত্যু হার অর্থাৎ মৃত্যু হার কমে যাওয়া মানে আপনার প্রফিট গেন করবেন আপনি অর্থাৎ আপনার লাভ হবে তাই এই ক্ষেত্রে পোলট্রির মেন যে উদ্দেশ্য সেটি হল নিচে যে লিডার থাকে সেই লিডারটিকে গ্যাস মুক্ত পরিষ্কার এবং শুকনো রাখতে হবে যদি লিডার ভিজে যায় তাহলে মুরগির ঠাণ্ডা লেগে সর্দি হতে পারে এবং লিডার যদি দুর্গন্ধ হয় তাহালে ওতে একটি গ্যাস সৃষ্টি হয় আমরা জানি যে গ্যাসটি খুবই ক্ষতিকারক অ্যামোনিয়া গ্যাস যা যেটি মুরগির নাকে গেলে মুরগির পেটে লিভারের ক্ষতি হয় এবং জল জমে যার ফলে মুরগি মারা যায় সেই কারণে এই অ্যামোনিয়া গ্যাস মুক্ত রাখতে হবে যতটা সম্ভব এবং মুরগির খাবার যাতে হজম হয় কি ঠিকঠাকভাবে সেটি দেখতে হবে অতিরিক্ত খাবার একসাথে দেওয়া চলবে না মুরগির এই সমস্ত বিভিন্ন পদ্ধতি বিভিন্ন পরিক্রমা পর্যায় অতিক্রম করে একটা কৃষক বা পোলট্রি ফার্মারকে তার নির্দিষ্ট উদ্দেশ্যে গেন করে অর্থাৎ ধরুন আপনি মুরগি পালন করলে আপনাকে প্রথমে যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হল মুরগির লিডার ব্যবস্থা দ্বিতীয়ত যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হল মুরগির পায়খানা আপনাকে দেখতে হবে অর্থাৎ মুরগি সাদা পায়খানা করছে গু পায়খানা করছে না সবুজ পায়খানা করছে কারণ মুরগি মানুষের মতো বলতে পারে না যে তাদের এই প্রব্লেম হয়েছে পায়খানা দেখে আপনাকে বুঝতে হবে কখনও কখনও আবার আপনি দেখবেন মুরগি পায়খানা করছে যেটি ফিড অর্থাৎ যে ফিড আমরা খাওয়াই অর্থাৎ ম্যাচম্যাচ গোটা গোটা বেরোচ্ছে তখন আমাদের বুঝতে হবে মুরগির হজমে সমস্যা হচ্ছে সুতরাং মুরগিকে হজমের ওষুধ দিতে হবে ঠিক আছে সেরকম যখন দেখবেন চুন হাগছে মানে ঠাণ্ডা গরমের অসুবিধা হচ্ছে সেই কারণে মুরগি চুন হাগছে এছাড়াও অনেক প্রব্লেম হতে পারে অনেক সময় রক্ত আমাশা হয় ঠাণ্ডা গরম থেকে এই সমস্ত রোগের বিভিন্ন তো আধুনিক ওষুধপত্র বেরিয়েছে আমাদের ঘরোয়া পদ্ধতিতেও অনেক রকম চিকিৎসা আছে তো সেই সমস্ত করলে মুরগি ঠিকঠাক হয়ে যাবে এবং এই সমস্ত দিকে লক্ষ্য রেখে যদি মুরগি চাষ করা যায় তাহলে ভালো মুরগি থেকে লাভ আর কি কৃষক তুলতে পারবে